আমাদের আশেপাশে যে সব পাখি দেখতে পাই যেমন শালিক বক কাক প্যাঁচা তার পরে চড়ুই পাখি বুলবুলি এছাড়া অনেক রকমের পাখি তো দেখতে পাই এছাড়া একটু মাঠের দিকে গেলে মাঠে বা ধান ক্ষেতের দিকে একটু অন্য রকমের পাখি দেখলে বাড়িতে এসে জিজ্ঞেস করি যে বাবা এই ধরনের পাখি দেখেছি এই পাখিটার নাম কী বা গুগলে গিয়ে সার্চ করে দেখি বিভিন্ন ধরনের পাখি দেখি এবং ওই পাখিটাকে খোঁজার চেষ্টা করি এবং ওর নামটা শনাক্তকরণ করি তাছাড়াও যখন চিড়িয়াখানায় যাই হামিংবার্ডের মতো আরও বিভিন্ন রকমের পাখি দেখতে পাই এবার এই চিড়িয়াখানায় বিভিন্ন জায়গার লোক আসে তাদেরকে বলা বলে জানতে চাই যে এটা কোন ধরনের পাখি বা যে গার্ড থাকে তাকেও বলি যে এটা কোন ধরনের পাখি দয়া করে একটু নামটা বলবেন এইভাবে বিভিন্ন ধরনের পাখির নাম জানার চেষ্টা করি সেটা অ্যাপসের মাধ্যমে বা গাইডের মাধ্যমে হতে পারে